আমার জীবিকা বিদ্যুতের ওপর নির্ভর করে না কিন্তু যখন আমাদের বাড়িতে বিদ্যুৎ যখন চলে যায় বিদ্যুৎ যখন বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পরে যে যেখানে থাকে সেখান থেকে সরে যেতে একটু অসুবিধা হয় কেউ পড়াশুনা করছে তখন বই বন্ধ করে সরে যেতে হয় কেউ সেলাই মেশিনে কি কাজ করছে তখন সেলাই মেশিন বন্ধ করে সরে যেতে হয় কিংবা যখন কোনো কিছু কাজের জন্য আবার যখন কোনো কিছু বসার জন্য আমাদেরকে চার্জার লাইটার ব্যবস্থা করতে হয় কিংবা লম্ফ হ্যারিকেনেরও ব্যবস্থা করতে হয় মানে আলো দেখানোর জন্য অন্ধকার ঘরে তো সবারই থাকা সম্ভব নয় সে জন্য অন্ধকার ঘরে থাকা হয় না সেজন্য আমাদেরকে চার্জার লাইটের ব্যবস্থা করতে হয় জ্বালানোর জন্য এর জন্য আমাদের অন্য কিছু পদক্ষেপ নিতে হয় মানুষ আমাদের এখানে ইনভার্টার কিছু কিছু ঘরে আছে কিন্তু আমাদের ঘরে এখনো পর্যন্ত কোনো ইনভার্টারের ব্যবস্থা নেই